পশ্চিমবঙ্গে ভ্রমণের সময় পর্যটকরা বেশিরভাগ যে জায়গাগুলো যায় যেটা হচ্ছে পাহাড় পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য আছে ওখানকার যে আমাদের আবহাওয়াটা আছে আবহাওয়াটা খুব মনোরম সেটা হচ্ছে দার্জিলিং দার্জিলিঙে পাহাড়ও আছে ওখানে একটা শৈত্য প্রবাহ চলে যেটা মানুষ খুব পছন্দ করে ওখানে চারিদিক খুব নিরিবিলি যে কারণে মানুষ ওখানে বিশ্রাম নেওয়ার জন্যে ওটা দর্শনীয় এবং নিজের বিশ্রামের জন্যে যেতে পারে এছাড়া রয়েছে মন্দারমণি মন্দারমণিও খুব শান্ত নিরিবিলি এবং সেখানে একটা সমুদ্র আছে সমুদ্রও খুব শান্ত উত্তাল নয় তো এখানেও মানুষ এটা দর্শনীয়ও বটে এবং বিশ্রাম করার জন্যে এই জায়গাটাও খুব সুন্দর দীঘাতে স্পোর্টসের জন্যে তো নয় দীঘা দেখার জন্যে ঘুরে বেড়ানোর জন্যে এক দিন থেকে দুদিনের মানে মানসিক একটা শান্তি নেওয়ার জন্যে দীঘা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরেকটা জায়গা যেখানে ঘোরা যায় এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কাকদ্বীপ আছে কাকদ্বীপে সমুদ্র আছে সেই সমুদ্রও শান্ত সমুদ্র সেখানে অনেকটা জায়গা জুড়ে বালির বিচ রয়েছে তো ওখানে মানুষ গিয়ে কয়েকটা দিন খুব মানসিক একটা শান্তি নিতে পারে এছাড়া রয়েছে আমাদের গঙ্গাসাগর গঙ্গাসাগরে একটা সময় খুব মেলা হয় সেখানে দর্শনীয় স্থান আছে সেখানে কপিল মুনির আশ্রম আছে তো এগুলো পশ্চিমবঙ্গের দেখার জায়গা